আমি ভ্রমণের জন্য সৈকত শহর দীঘাকে এবং মন্দারমণিকে আমার খুব মানে পছন্দ হয় তার জন্য আমি সেখানে যেতে খুব ভালোবাসি আমি এর আগেও দীঘাতে গেছি তো এতটা ঘোরাঘুরি করিনি তো আমার দীঘা খুব পছন্দের জিনিস সেখানে সৈকত বালিয়াড়ি সমুদ্র ঢেউ বিভিন্ন মানুষ ছবি তোলা সেখানে বন্ধু বান্ধবদের সঙ্গে ছবি তোলা এমনকি সমুদ্রের ঢেউ নেওয়া সমুদ্রে নেমে একটু হাসিঠাট্টা করা দীঘাকে আমার খুব পছন্দের বলে মনে হয় এমনকি সেখানে যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যা আমার খুব মুগ্ধ বলে মনে হয় যার জন্য দীঘাকে আমি বারবার মনে হয় যে দীঘাই আমার খুব পছন্দের জায়গা এমনকি সমুদ্রও তে যে নোনা জল সেই নোনা জলে স্নান করাও আমার খুব ভালো লাগে যে জন্য আমার সৈকত শহরেই কে আমার ভালো বলে মনে হয়